পশশিমবঙ্গের বিভিন্ন শিল্প ও নৈপুণ্য বিভিন্নভাবে রাজ্যের সংস্কৃতি ও মূল্যবোধকে প্রতিফলিত করে যেমন গৌরীয় নিত্র্য পোড়ামাটির শিল্প ফসলের নৃত্য এই ধরনের বিভিন্ন ধরনের শিল্প ও নৈপুণ্য রাজ্যের সাংস্কৃতিক এবং তাদের মূল্যবোধকে বিভিন্নভাবে প্রতিফলিত করে বিভিন্ন ধরনের এছাড়াও যেমন বিভিন্ন ধরনের কুটির শিল্প হাতে তৈরি বিভিন্ন ধরনের যে সমস্ত কারুকার্য সমস্ত কিছুই পশ্চিমবঙ্গের শিল্প নৈপুণ্য রাজ্যের সংস্কৃতি এবং মূল্যবোধকে বিভিন্নভাবে প্রতিফলিত করে হাতের তৈরি অনেক রকমের শিল্প রয়েছে এও এছাড়াও পোড়ামাটির শিল্প গৌরীয় নৃত্য ফসলের নৃত্য এই ধরনের সমস্ত রকমের বিভিন্ন শিল্প কারুকার্য এই প্রতিফ প্রতিভা আধুনিকভাবে মানুষকে নতুনভাবে সমস্ত শিল্পের প্রতি আগ্রহী করে তোলে এবং তাদেরকে এ নিত্য নৈমিত্তিক নিত্য নৈমিত্তিক যে বিভিন্ন শিল্পের যে বিকাশ সেই সমস্ত দিকগুলোকে ভাবিয়ে তোলে তাই বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের শিল্প নৈপুণ্য এইভাবে রাজ্যের সংস্কৃতি এবং তাদের মূল্যবোধকে এ বিভিন্নভাবে প্রতিফলিত করে এই সমস্ত প্র প্রতিনিধি প্রতিনিধির মাধ্যমে